হ্যাঁ আমি এল পি জি সংযোগ আছে আর আমার বাড়িতে এল পি জি প্রায় প্রথম থেকেই সংযোগ ব্যবস্থা আমি গ্রহণ করেছি আর আমার কাঠ সম্পর্কে অভিজ্ঞতাও প্রচুর কারণ আগে তো আমি কাঠ ব্যবহার করে রান্না করতাম আর এখন কাঠ ব্যবহার করি না এই কারণে যে কাঠে অনেক অসুবিধা হয় আর কাঠে রান্না হতে দেরি হয় সেই জন্যে আমি রান্না করার জন্য এল পি জি সংযোগকে একমাত্র আমার রান্না করার ব্যবস্থা হিসাবে বেছে নিয়েছি আর এল পি জি ব্যবহার করে আমার কোনো অসুবিধা হয় না তবে মাঝে মাঝে ডেলিভারির ক্ষেত্রে যখন হঠাৎ করে এল পি জি শেষ হয়ে যায় তো যদি দু এক দিন আসতে অসুবিধা হয় তখন আমি কাঠ ব্যবহার করে রান্না করি তাছাড়া আমার কোনো অসুবিধা নেই আর আমি এই এই অসুবিধার সম্মুখীন দু একবার হয়েছি এবং তারপর থেকে আমি এল পি জিও থাকে আর কাঠও ব্যবহার করি তবে কাঠ খুব কম ব্যবহার করি কারণ বর্ষাকালটা প্রায় আমি এল পি জি গ্যাসেই রান্না করি আর কাঠ একমাত্র শীতকালে ব্যবহার করা হয় তাছাড়া আমি আর অন্য কোনো ঋতুতে কাঠ ব্যবহার করি না আর আমি মনে করি এল পি জির সংযোগ যে ব্যবস্থা সেটাই সব থেকে ভালো ব্যবস্থা কারণ এখন এল পি জি গ্যাসের দামও কম আর কাঠেও দাম প্রায় একই পড়ে যায় সেই জন্য আমি বলবো যে এল পি জির ব্যবস্থাই একমাত্র ভালো ব্যবস্থা রান্না করার জন্য